বাংলা ভাষার সব থেকে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো হচ্ছে কথার শুদ্ধতা কথা বলার ধরণ যেগুলো আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে আমি মনে করে থাকি কারণ এই ধরণের ভাষা বা এই ভাষার ধরণ যেটা অন্য কোথায় শোনা যায় না